স্মার্ট ফোনের সব থেকে ব্যবহারকারী অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ ফোনের সুবিধা বলতে ফোন আসার পর অনেকই সুবিধা হয়েছে মানুষের কেন কারণ আগেকার মানুষরা চিঠি আদান প্রদান করে কথাবার্তা করতো এবং কোনো কথা বলার জন্য মানুষকে মানুষের ঘর যেতে হতো এবং চিঠি পাঠাতে হতো সেই জায়গায় এখন মানুষ ফোনে শুধু সিম লাগিয়ে নম্বর ডায়েল করে একজনার সাথে আরেকজন কথা বলতে পারে এবং অনেক ছোটো থেকে ছোটো কাজ এবং অনেক বড়ো থেকে বড়ো কাজও খুব সহজে হয়ে যায় আগে অনেক ব্যাংকিংয়ের কাজের জন্য ব্যাংকে যেতে হতো বাট এখন অনেক ব্যাংকের কাজও ঘরে বসে হয়ে যায় তো ফোনের অনেকই সুবিধা আছে এবং সুবিধার পাশাপাশি ফোনের অনেক অসুবিধাও আছে কিসের অসুবিধা ফোনে কিছু কিছু অ্যাপ আছে যেগুলো খুবই খারাপ অনেক জেনারেশান আছে বাচ্চা বাচ্চারা দেখলে সেগুলো খুবই খারাপ কিন্তু সে অ্যাপগুলো বন্ধ হবে না কোনো দিনই বন্ধ হবে না সে অ্যাপগুলো

এমনকি একটি বড়ো অসুবিধা হলো কিছু কিছু ফোনে ব্যাটারি হেলথ বেশিক্ষণ থাকে না বেশিক্ষণ ব্যাটারিতে চার্জ থাকে না তাই জন্য অনেক সময় অনেক ইম্পর্টেন্ট কাজ করতে গিয়েও ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ফলে কাজ আটকে যায়

সুবিধার সাথে সাথে অনেক অসুবিধাই আছে কিন্তু মানুষ এই অসুবিধাগুলোকে হাটিয়ে পরে মানুষ সুবিধাটাকে আগে খোঁজে তাই মানুষ সুবিধাটা আগে দেখে এবং ফোনের অসুবিধা পরে দেখে